আমি ঘুরতে ভালোবাসি এবং আমি অনেক জায়গায় ঘুরেছি দেশে এবং দেশের বাইরে নানারকম জায়গাতেই আমি ঘুরেছি এবং যখনই আমার মন খারাপ থাকে মন খারাপ থাকলেই সবসময় টাকা থাকে না যে ঘুরতে চলে যাব বা পরিবারের সবার শরীর ঠিক থাকে না যে হুট করে ঘুরতে চলে যাওয়া যায় তো ঘুরতে যাওয়াটাও অনেকটা ভাগ্যের ব্যাপার যখন পরিস্থিতি ঘোরার সাপেক্ষে থাকে যখন সাপেক্ষে থাকে তখনই আমরা ঘুরতে যেতে পারি তো ভ্রমণের আমি পরিকল্পনা করি চারিদিকটা ভেবে করার সময় আসলে পাই না মানে ধরুন আজকে আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে আমি হুট করে আশেপাশের কোথাও ঘুরতে চলে যাই মানে ঘুরতে যাওয়া এমন নয় যে দেশের বাইরে আমাকে যেতে হবে বা রাজ্যের বাইরে আমায় যেতে হবে এমনটা নয় আমার পাশের গ্রামে গেলেও আমার কাছে ঘুরতে যাওয়াই হ্যাঁ তো ঘুরতে যাওয়া হুট করে আমার মাথায় এল আজকে আমার বাড়িতে ভালো লাগছে না বা আশেপাশের জায়গাতে ভালো লাগছে না আমি বাইরে যাব তাই আমি বাইরে চলে যাই কিন্তু অনেক দিন আগে যদি পরিকল্পনা করে থাকি ঠিক ঘুরতে যাবার আগে এমন বা এমন কোনো ঘটনা ঘটে যায় যে আমার যাওয়াটা হয় না সেহেতু আমি বড় বড় জায়গার আগের থেকে প্ল্যান করে রাখি না আমি হঠাৎ হঠাৎ এখানে সেখানে ঘুরতে যেতে পছন্দ করি